ভারতের রাজনীতি ও রাজনৈতিক দলগুলো সম্পর্কে আমার নিজস্ব মতামত হলো যে এখনকার রাজনীতি এবং রাজনৈতিক দলগুলো এতো কঠোর এবং চরম পর্যায়ে পৌঁছে গেছে নিজেদের মধ্যে এতো হিংসা বিদ্বেষ হানাহানির সৃষ্টি করছে যে সাধারণ মানুষ এতে একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে এটাকে রাজনীতি বলে আমি মনে করি না এবং রাজনৈতিক দলগুলো এতো নিঠুর হয়ে উঠছে দিনদিন যে ভোটের জন্য শুধুমাত্র একটা ভোট ব্যাঙ্কের জন্য সাধারণ মানুষকে প্রতারিত করা মিথ্যা প্রচার করা মিথ্যা আর আশ্রয় নেয় এবং প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিয়ে মানুষকে অবহেলার দিকে ছুঁড়ে ফেলা এইগুলি হচ্ছে এখনকার রাজনীতি এবং রাজনৈতিক দলগুলোর মন মানসিকতা সৃষ্টি করেছে গণতন্ত্র হিসাবে ভারতের সম্পর্কে আমার পছন্দর বিষয়গুলি হল যে কিছু কিছু এখনও নেতা আছেন যারা এই রাজনীতি বা গণতন্ত্রকে সামনে রেখে মানুষের উপকার করতে যান মানুষের পাশে দাঁড়িয়ে আছেন এবং মানুষকে আজও সাহায্য সহযোগিতার মাধ্যমে মানুষকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন আর কিছু বিষয় হল যেগুলো অপছন্দের বিষয়গুলি হল যে কিছু কিছু এখন রাজনৈতিক পেশায় পরিণত হয়ে গেছে যে রাজনৈতিক নেতা মানেই এখন পেশাদার তারা চায় মানুষের কাছ থেকে কিছু লুটপাট করা মানুষকে ভুলভাল বুঝিয়ে তাদের কাছে অর্থ সংগ্রহ করা নিজের প্রতিপত্তি বাড়ানো বিষয় সম্পত্তি করা আসলে তো এটা নয় নেতা মানে তার মানুষের দরদ বোঝা মানুষের পাশে থাকা মানুষের উপকারে লাগা মানুষের সুখে দুঃখে তার দিনে রাতে যে কোন সময়ে তার সুবিধা অসুবিধায় পাশে থাকা এবং এখন কিছু কিছু রাজনৈতিক বা সরকার বৃত্তিমূলক কিছু ব্যবস্থা করেছে কিছু মানুষকে বৃত্তি দেওয়ার ব্যবস্থা করেছে বৃত্তি শুধুমাত্র আমি চাই শিক্ষার ক্ষেত্রেই বৃত্তিটা দেওয়া প্রাধান্য আমার কাছে মনে হয় বেশী অন্যান্য ক্ষেত্রে যে বৃত্তিগুলো দেওয়া হয় মানুষকে ভিক্ষাবৃত্তিতে পরিণত হয়েছে মানুষকে হাত পাততে বা ভিক্ষা করতে মজবুর করে দিচ্ছে মানুষ এখন দাসত্বে পরিণত হয়েছে কিছু চাই চাই মানুষের এখন মনোভাব হয়ে গেছে কিছু করবো এই মানুষের মানসিকতাটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে আমি চাই এর পরিবর্তন হোক এবং আমার প্রিয় রাজনৈতিক নেতা হলেন শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী মহাশয় তিনি এখন বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী পদে রয়েছেন ওনার সাথে যদি আমার দেখা হয় একটাই অনুরোধ যে আমাদের মতো কিছু যুবশক্তি যারা প্রচারের আলোতে আসতে পারছে না যারা কোনোরকম সাহায্য ছাড়াই কোনোরকম হাত ছাড়াই অতলে তলিয়ে যাচ্ছে যাদের মধ্যে প্রতিভা আছে কিন্তু এগিয়ে আসতে পারছে না কিছু রাজনৈতিক কারণে আমি চাই উনি যাতে কোনোরকম ব্যবস্থা করে এর জন্য যদি অন্য কোন ব্যবস্থা নিতে হয় তাও করতে পারেন কোন যদি পরীক্ষা নিতে চান তাও নিতে পারেন তবে আমি চাইব উনি যাতে এই সিস্টেমটা চালু করেন যে যেকোনো রাজনৈতিক নেতাকে দক্ষ মানসিক শারীরিক এবং সামাজিক কাজে লিপ্ত থাকতে হবে এইরকম দলনেতা যাতে তিনি গঠন করেন আগামী ভারতবর্ষের জন্য ধন্যবাদ